বলছি নমস্কার আপনি এখন কোথায় আছেন এখন আমি তো আপনাকে অনেক আগেই আপনাকে কল করেছি আপনি এখনও এই পৌঁছালেন না কেন আপনি কখন আসতে পারবেন দীর্ঘ সময় অপেক্ষা করে আপনার জন্য দাঁড়িয়ে আছি এখানে আপনি ঠিক তাড়াতাড়ি চলে আসুন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি তাড়াতাড়ি আসুন